বাঙালি সংস্কৃতি আমার সংগঠিত জিনিসপত্র আগেকার যুগের যেমন ছিল ধামা যা ধামা যাঁতি যাঁতিতে আগের যুগের মানুষরা ধান ধান ধান হাতের হাতের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা হাত চাল বের করত আর এখন এখন সব মেশিন সব এখন এখন সব মেশিন হয়ে গিয়েছে আধুনিক জীব জীবনযাপন এখন সব এখন আর ইয়ে হয়ে গিয়েছে ইয়ে তিন ধামা ধামাতে এ ধামাতে আগে সব বলত ধামা আর এরকমভাবে অনেক জিনিসপত্র আগেকার যুগে জিনিস আছে এখনকার মানুষেরা সব বো সব জানবে শুনবে আর আর জানবে এগুলো যেমন ধামাতে জামা জামা জামাকাপড় ভিজিয়ে জামাকাপড় ভিজিয়ে কাচা হয় থালা বাসন থালা বাসন নিয়ে গিয়ে মাজা নিয়ে নিয়ে যাওয়ার জন্য হাতে করে কতক্ষণ আর নিয়ে যাবে ওই জন্য করে ধামাতে ধামাতে করে নিয়ে যাবে এরকমভাবে আরও আরও অনেক অনেকে আর কুলো কুলো কুলোতে সব যেসব ধান ভাঙিয়ে নিয়ে আসলে যেসব ওই যে ধানের ভিতরে যে ধানের যে খোসাগুলো থাকে সেগুলো হাতের সঙ্গে ঝা ঝাড়তে হবে ভালো করে ঝেড়ে ঝেড়ে ঝেড়ে চালগুলো বের করে নিয়ে চালগুলো বের করে নিতে হবে নিয়ে নিয়ে তুষগুলো ওই যেগুলো বলে তুষ আর ও তুষগুলো গুঁড়ো তুষগুলো ভুসির সঙ্গে গুঁড়ো করে নিতে গুঁড়ো করে নিলে নিয়ে হাঁস মুরগির খাওয়া খাদ্য হাঁস মুরগি খায় হাঁস মুরগি খেলে ওগুলো হাঁস মুরগিদের গায়ে ভালো শক্তি হয় এরমভাবে অনেক পুরনো অনেক আগেকার জিনিস আগেকার সব অনেক জিনিসপত্র আছে সেগুলো এইগুলো মানুষের মানুষকে অনেক করে দিয়েছে মানুষকে এখন সব মানুষকে বলে মানুষের এখন অনেক অনেক কথা জানতে পারবে আগেকার দিনে সব ধান কুলো কুলো এ আবার ধামা আবার যাঁতা এরকম অনেক এখনকার এখনকার সব মেশিন হয়ে গিয়েছে আধুনিক যুগ এখন সব মানুষ অনেক রকমের অনেক জিনিস বো শুনছে জানছে যেগুলো বললে হয়তো কেউ বিশ্বাসই করবে না সে সেই অনুযায়ী এখনকার মানুষের কার মানুষদের আগেকার জিন দিনের সম্পর্কে জানা উচিত সব কিছু এ করা উচিত ওই জন্য করে হুঁকো এখন হুঁকো হুঁকোয় হুঁকোতে বিড়ি হুঁকোতে নেশার জিনিস নিয়ে মুখে দিয়ে টানে এগুলো হলে নেশা হয়